পশ্চিমবঙ্গের রাজনৈতিক ব্যবস্থা বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে মিটিং মিছিলের মাধ্যমে সংস্কৃতির এবং ভাষার প্রচার করে মানুষকে খুব সুলভ ভাষায় সংস্কৃতির সম্পর্কে ধারণা দেয় বা বুঝিয়ে বলে যেমন পরিবেশ কীভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে সে বিষয়ে সচেতন করে পশ্চিমবঙ্গের রাজনৈতিক সংস্থা ভাষা ও সংস্কৃতি সংক্রান্ত শিক্ষা দেওয়ার জন্য বিভিন্ন সংস্থাও তৈরি করেছে